হ্যাঁ আমরা যখন পুরীতে গিয়েছিলাম বেড়াতে তখন সেখানে সূর্যোদয় দেখার জন্য আমরা ভোরবেলায় সমুদ্রের ধারে গিয়েছিলাম সেই এক অপূর্ব দৃশ্য সূর্য যেন সমুদ্রের বুক ফেটে উপরে উঠে আসছে লাল টুকটুকে গোল এত্ত সুন্দর দেখতে মনে যেন ওটা ছবিটা বসে গিয়েছে সত্যি খুবই খুবই ভালো লাগছিল দেখতে যেন ফ্রেম করে রাখা যায়